চা ভারতের সবাই চা খেতে পছন্দ করে আমিও চা খেতে ভালোবাসি অনেকের আবার চায়ের নেশাও থাকে যাদের চা ছাড়া চলেও না চা বানাই আমি বাড়িতে লেবু চা দুধ চা লাল চা ইত্যাদি বানাই দুধ চা বানানোর জন্যে জল নিই এবং সেই পরিমাণ গরুর দুধ নিই এবং সেটাকে ফোটাই তারপর তার মধ্যে চিনি আর চা পাতা মিশেল করে দিই তারপর ফুটলে গ্যাস আস্তে করে দিই এবং কিছুক্ষণ ফুটতে দিই সেটা যখন উপরে একটু সরের মতন পড়ে যায় তখন চায়ের গ্যাস বন্ধ করে দিই এবং সেই চাটাকে ঢেকে দু মিনিট পর খাই লেবু চা লেবুচা বানানোটা খুবই সহজ এর জন্য জল নিই এবং খুব সামান্য পরিমাণ চা পাতি ও চিনি দিই এরপর চা ফুটে গেলে তার মধ্যে একটু পরিমাণ লবণ দিয়ে রেখে দিই তারপর আরেকবার ফুটলে সেটা বন্ধ করে দিই এই চা বেশি ফোটানোর প্রয়োজন পড়ে না তারপর চা যখন বের করি তখন চা ঢেলে তার মধ্যে বিটনুন ও একটু লেবু মিক্সড করে দিলে চায়ের রঙটা একটু লাল কালারের হয়ে যায় এটা দেখতেও খুব ভালো লাগে এবং খুবই খেতেও ভালো আপনারা সবাই চেষ্টা করতে পারেন এবং বানাতে পারেন লাল চা লাল চা বানানোর জন্য জল নিয়ে জল ফুটলে তার মধ্যে চা পাতা যোগ করি আর চিনি দিই তারপর জল ফুটে যাওয়ার পর তার মধ্যে লবণ অ্যাড করি